ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বা পর্যটন কেন্দ্রগুলির কথা যদি বলতে হয় তাহলে ভারতবর্ষ কিন্তু এক পর্যটনের দেশ এখানে কিন্তু বিভিন্ন জাতির মানুষ বসবাস করে এবং বিভিন্ন জাতির মানুষ বসবাস করার পাশাপাশি এখানে কিন্তু পর্যটন কেন্দ্র প্রচুর পরিমাণে রয়েছে এখানে যে ভারতবর্ষ দেশের যে মানুষের সংখ্যা তা কিন্তু প্রতিনয়ত ছাড়িয়ে চলেছে সেই মানুষের সংখ্যার পাশাপাশি পর্যটনকেন্দ্রও কিন্তু অনেক রয়েছে এখানে যেমন প্রথমেই যদি বলি পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতা একটি জেলা সেই জেলায় কিন্তু আমাদের রানি ভিক্টোরিয়ার একটি বিশাল বড়ো যে বাড়ি তা কিন্তু রয়েছে তার বাড়ি ঠিক যেমনটি ছিল ঠিক সেইভাবেই কিন্তু সেটা তৈরি তার পোশাক আশাক রাজাদের যেসমস্ত জিনিস তাদের অস্ত্র শস্ত্র সব কিন্তু খুব সুন্দরভাবে সেখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন দেশের মানুষ বা আমাদের এই দেশের মানুষ কিন্তু প্রতিনিয়ত সেই জায়গাটিকে উপভোগ করার জন্য গিয়ে থাকেন এছাড়াও যেমন আমাদের মুর্শিদাবাদ জেলা আছে মুর্শিদাবাদ জেলায় কিন্তু হাজারদুয়ারি যেটা কিন্তু একটি ভীষণ জনপ্রিয় জায়গা সেখানে কিন্তু মানুষরা ভীষণভাবে অবসর সময়ে তাদের সময় কাটানোর জন্য ঘুরে আসে তাদের পরিবার বন্ধুবান্ধব বা তাদের স্বামী সন্তানদের সাথে কিন্তু গিয়ে সেখানে ঘুরে আসে এছাড়াও ধরুন যদি বলতে হয় তাহলে কিন্তু নবদ্বীপ রয়েছে বা যদি আমি আমাদের যে রাজ্য তার বাইরে গিয়ে কথা বলি তাহলেও কিন্তু মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে চেন্নাই যেখানে কিন্তু স্বর্ণমন্দির বিখ্যাত অন্ধ্রপ্রদেশে সেখানে কিন্তু এক এক যে তাদের যেখানের যে দেবতাকে তারা মানেন সেই দেবতার কিন্তু ভীষণ সুন্দর একটি সোনার মন্দির রয়েছে এছাড়া বিভিন্ন রকমের জাতির মানুষ তাদের বিভিন্ন দেবতাদের নিয়ে একটি করে পর্যটন কেন্দ্র করেই ফেলেছে